হ্যাঁ বলুন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমার দোকানে এ বছর নতুন নতুন সবই নতুনত্ব এবং আপনি পরিবার নিয়ে আসবেন আপনার বেবি থেকে শুরু করে আপনার ওয়াইফ থেকে শুরু করে এবং আপনার মম ড্যাড থেকে শুরু করে সমস্ত রকমের পোশাক নিত্য নতুন ভ্যারাইটিস নতুন এসেছে পু সবই পূজা কালেকশান কি বলবো আপনাকে এবং হ্যাঁ বলুন ভালো ভালো বলতে আপনি সবই ব্র্যাণ্ডেড মাল পাবেন এবং গ্যারান্টি সহকারে রং কাপড় আপনি দেখে নেবেন এবং আমি গ্যারান্টি দিতে পারি মানে আমার দোকানে এবছর যা মাল এসেছে অন্যান্য দোকানের দোকানের তুলনায় অনেক কোয়ালিটি ভালো অনেক কোয়ালিটি ভালো রং কাপড় দেখে নেবেন রঙের গ্যারান্টি সারা জীবন আর কাপড় আর কাপড় তো আচ্ছা আচ্ছা আপনি আপনার কবে অফিস ছুটি আছে বা কবে আসতে চাইছেন সানডে সানডে আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আমাদের মোটামুটি আমার তো স্টোর ওই সাড়ে এগারোটার দিকে ওপেন করা হয় সারা দিন খোলা থাকে আপনি একটা কাজ করতে পারেন আপনি ওই যদি ফাঁকা থাকে তো আপনি সাড়ে নটার পরে একবার আসতে পারেন ওই সময় একটু চাপ আমাদের কমটা থাকে আপনার পরিষেবাটা খুব ভালোভাবে দিতে পারবো হ্যাঁ এ

হ্যাঁ আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসুন এবং আপনার বন্ধু বা আপনার আত্মীয়স্বজনদের বলুন যে এখানে খুব ভালো হ্যাঁ আর ডিসকাউন্ট খুব ভালো ডিসকাউন্ট চলছে চলছে এখন আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা এবছরও খুব ভালো কালেকশান এসেছে সব নিত্য নতুন ওকে ওকে ঠিক আছে আপনি আসুন ওই সাড়ে নটা দশটার দিকে চলে আসবেন ওকে ওকে ওকে ওকে ওকে ঠিক আছে ওকে